এমন একটি বই যা আমাকে হাসতে বাধ্য করেছে সেটি হলো পরশুরামের রাজশেখর বসুর লেখা সতীর্থ এটি একটি স্যাটায়ার বা বিদ্যুৎপাতক রচনা যেখানে সামাজিক ও ব্যক্তিগত জীবনে নানা অসঙ্গতি ও রসায়ক পরিস্থিতি তুলে ধরা হয়েছে বইটির প্রতিটি গল্প পাঠকের মুখে হাসি ফুটিয়েছে তার অনবদ্ধ্য রসিকতার কারণে এর মধ্যে বিরিঞ্চি বাবা নামে একটি চরিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য এক ভণ্ডগুরুর মজার কাণ্ড কারখানা নিয়ে লেখা এই গল্পটি খুবই জনপ্রিয় বিরিঞ্চি বাবা নানা কৌশল ও ফাঁকি দিয়ে লোকজনকে বোকা বানানোর প্রচেষ্টা আমাকে আমাদের খু হাসতে বাধ্য করেছে তার অবিশ্বাস্য ও উদ্ভট কথাবার্তা আচরণ এতটাই হাস্যকর যে যে কেউ গল্পটি পড়লে অজান্তে হেসে ফেলতে বাধ্য হয়